এটা কি আড্ডা রেস্তোরাঁ আসলে আমি কিছু খাবার অর্ডার করতে চাই আমি বাড়িতে নেই আমি বাইরে এসেছি বন্ধুদের সাথে ঘোরাফেরা করতে তো একটা গ্রাউন্ডে আছি আমি সেখানে বন্ধুদের জন্য কিছু খাবার অর্ডার করতে চাই আপনি একটু লিখে নেবেন যে আমার কী কী খাবার লাগবে ফ্রায়েড রাইস চার প্লেট চিকেন কষা দু প্লেট চিকেন পাকোড়া কুড়ি পিস রোল চার পিস মটন দু প্লেট পেটাই পরোটা দশ পিস এগুলো আমি অর্ডার করছি আচ্ছা অ্যাড্রেসটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনি একটু লিখে নেবেন এটা হল তমলুক পূর্ব মেদনীপুর মাতঙ্গিনী হাজরা কলেজের পাশে একটা গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডে ডেলিভারি দিতে হবে আচ্ছা আমার আরও কিছু প্লেট এবং চামচের প্রয়োজন কারণ আমরা যেহেতু বাইরে বে ঘুরতে এসেছি আমাদের কাছে উপযুক্ত প্লেট থালা বাসন কিচ্ছু নেই তাই খাবার খাওয়ার জন্য ওগুলো লাগবে কতটা পরিমাণ টাকা লাগবে সেটা আমাকে বলে দেবেন আমি সেটা আপনাকে পেমেন্ট করে দেব আচ্ছা আপনাদের কাছে কি অনলাইন সিস্টেম আছে তাহলে আমি অনলাইন করে দেব টাকাটা বা আপনি আসলে আমি না হয় হাতে ক্যাশ দিয়ে দেব